গান গাওয়ার প্রতি আমার প্রথম আগ্রহ জমে ছিলো আমি যখন পাঁচ বছরের ছিলেন তখন থেকে কারণ তখন আমি আমার মাকে দেখে আমার গান গাওয়ার প্রতি আগ্রহ অনুভূতি ভালোবাসা সব পেয়ে থাকি আমার মাও গান করতে শিখতো মাও গান গেয়ে রাখতো আমি হারমোনিয়াম দিয়ে গান গেয়ে রাখতাম খুব ছোটোবেলার থেকে আমার গানের প্রতি ভালোবাসা জন্মে ছিলো আগ্রহ জন্মে ছিলো মনোযোগ জন্মে ছিলো আমি খুব ভালোভাবে গান করতে চাই আমি আমার জীবনে গানের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই